হ্যাঁ কী বলুন আচ্ছা আপনি কি শিওর ওইটি আপনাদের দোকান থেকেই নেওয়া হয়েছিলো আচ্ছা হয়তো হতে পারে কোনো ডিফেক্ট প্রোডাক্ট চলে গিয়েছে কিন্তু আমি বলছি কি ওইটা আপনি একদম শিওর বলছেন কি না আপনি তো এইভাবে এরকম কিছু বলতে পারেন না না আবনার কাছে প্রুব না হলে তো আপনি কীভাবে বলবেন এমন ব্যাপার ওকে হয়তো হতে পারে কোনোভাবে কোনো প্রবলেম হয়েছে কিন্তু আশা করি পরেরবার থেকে আর প্রবলেম হবে না হতে পারে আমাদের কোনো সার্ভিসে কোনো প্রবলেম হয়েছে কিন্তু আমরা ভাব বলছি পরেরবার থেকে আর এই প্রবলেমটা হবে না ঠিক আছে স্যার পরেরবার থেকে আশা করি প্রবলেম হবে না আমি আমাদের এমপ্লইদের আমরা এই কথাটা বলবো আচ্ছা ঠিক আছে আমরা দেখছি স্যার তবে কল করার জন্য ধন্যবাদ এবং আরেকটা কথা বলতে চাইছি যে স্যার আমাদের এই যে মাংস দোকানে আবনি তখন আসবেন তখন দ্বিতীয়বার কেনার সময় একটু মাংসটা চেক করে নেবেন ওখানে চেক করে নিলে আমাদের সুবিধা হবে আর কি কারণ বে হতেই পারে এমনকি আমাদের অনেক কিছু প্রোডাক্ট আসছে তো তার ফলে অনেক সেলের জন্য আমাদের হচ্ছে কি কিছু প্রোডাক্ট হয়তো পরে পড়ে আছে বা আগে কাটা হয়েছে যার জন্য হয় তো কোনো পুরাতন কাটা প্রোডাক্ট আপনি পেয়ে গেছেন ওকে রাখছি